আমি মনে করি ভারতের নাগরিক হিসাবে সমাজের শান্তি বজায় রাখার জন্য আইনি ব্যবস্থা উন্নত করা উচিৎ কেননা দিন দিন যে পরিমাণে দেশের অপরাধ বৃদ্ধি বাড়ছে তার জন্য আমাদের জোট কদমে অপরাধের মোকা মোকাবিলা করতে হবে ছোটো আর বড়ো যে প্রকারই অপরাধ হোক না কেন তার জন্য আমাদের শাস্তির ব্যবস্থা করতে হবে যার জন্য যার জন্য একে অপরাধ বারবার বৃদ্ধির সাথে বৃদ্ধির সাথে না হয় কারণ একটি ছোটো অপরাধ এর যদি নির্দিষ্ট কোনো বিচার না হয় তাহলে একদিন সেটা বড়ো অপরাধে পরিণত হবে আর বিশেষ করে নারীদের সুরক্ষার ক্ষেত্রে আমি মনে করি খুব দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির ব্যবস্থা করা উচিৎ কারণ বর বর্তমান সমাজে সবথেকে বড়ো অপরাধ হলো নারী নিগ্রহ প্রতিনিয়ত নারীরা নির্যাতিত নিপীড়িত হয়ে চলেছে আমি মনে করি একজন নারীকে যৌ যৌন নিগ্রহ করলে তাকে শাস্তিমূলক হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া উচিৎ